পৃথিবীর কোনো জায়গায় যদি ঘুরতে যেতে হয় তাহলে আমি মালদ্বীপে ঘুরতে যেতে চাইবো এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার এই জায়গার প্রতি আমার ছোটোবেলা থেকেই বিশেষ আকর্ষণ রয়েছে মালদ্বীপে দেখার মতো অনেক আকর্ষণীয় স্থান রয়েছে তাই আমি এখানে ঘুরতে যেতে চাইবো